আমাদের যাতায়াতের অনেক রকম মাধ্যম আসছে যেমন সাইকেল থেকে শুরু করে ভ্যান অটো টোটো বাস ইত্যাদি আমাদের বাসে অনেক দূরে আমরা যাতায়াত করতে পারি বাসের অনেক রঙ রয়েছে যেমন বা বাসের বাহানোটি সিট রয়েছে বাসের উপরে দোতলা বাস রয়েছে আবার সরকারি বাস রয়েছে দোতলা বাসে চালকের আসন সবার উপরে ক্যারিয়ার আছে জানালা আছে বা সাধারণত ডিজেলে চলে বাসে বাসের চারটি চাকা রয়েছে সাধারণত অনেক অনেক অনেক ধরনের অনেক ধরনের দশটি চাকাও আসে দশটি চাকাও রয়েছে বাসে বাসে করে আমরা অনেক দূরে যাতায়াত করতে পারি যেমন পুরী পুরী দীঘা নানা জায়গায় আমরা ভ্রমণ কততেে পারি পুরী জগন্নাথ দেবের মন্দির রয়েছে সেখানে নানা লোকের আগমন ঘাটে সেখানে জগন্নাথ দেবের দর্শন পেতে সেখানে সবাই আসে সেখানে